গান করার ক্ষেত্রে আমাদের কি করতে হয় যে গানের স্কেলগুলো একদিকে আছে ঊর্ধ্ব মুখী আর একটা আছে নিম্নমুখী তো গান করার সময় আমরা কি করি যখন রবীন্দ্রসঙ্গীত করি তখন যেমন আমাদেরকে স্বরটা একটু নীচু করতে হয় আবার যখন আমরা লোকগান করি তখন আমাদের গলার ভয়েসটাকে আরও বাড়াতে হয় স্বরটাকে উন্নত করতে হয় তো এভাবে আমরা গান করি আর কি করতে হয় গানের ক্ষেত্রে গান করার সময় আমাদের দীর্ঘ টাইম ধরে রেওয়াজ করতে হয় আমরা যত বেশী রেওয়াজ করবো ততো আমাদের গানের গানটা ভালো হবে আর গানের শ্বাস প্রশ্বাসটা কি করতে হয় যদি দীর্ঘ টাইম ধরে রেওয়াজ করি তখন আমাদের শ্বাস প্রশ্বাসটা আরও উন্নত হয় আমাদের স্বরটাকে ধরে রাখতে সাহায্য করে এবং গলার স্বরটাকে সুন্দর করে তোলে